মোটামোটি আমার পঞ্চায়েত এলাকায় বাস আমার পঞ্চায়েতে আমি ছাড়া আরও অনেক কৃষক আছেন যারা ছাগল গরু হাঁস মুরগি পালন করেন আমিও করি কারণ আমি বাড়িতে একজন কৃষক আমার স্ত্রী একজন স্বনির্ভর গোষ্টীর সঙ্গে যুক্ত থাকেন তার ফলে আমি পঞ্চায়েত থেকে এবং বিডিও থেকে কিছু হাঁস মুরগি ছাগল পালন করার জন্য পাই এটি বিনামূল্যে পঞ্চায়েত এলাকা থেকে দেয় এবং আমি ছাগল গরু হাঁস পালন করছি একটা খামারের মধ্যে ভালো উপকৃত হচ্ছি এছাড়া আমাদের যে সমস্ত আশেপাশে পালন করেন কারোর অল্প গরু ছাগল হাঁস মুরগি আছে এছাড়া আরও দেখা যায় অনেকজন বড় বড় ফার্ম করেছেন ছাগলের গরুর হাঁস মুরগির আমারও ফার্ম আছে আমার অল্প স্বল্প এছাড়া দেখা যাচ্ছে আমি যদি আরও পঞ্চায়েত এছাড়া বিডিও অফিসে সহযোগিতা পাই তাহলে আমার ফার্মটি আমি আরও বড় করে তোলার চেষ্টা করব